শৈশবকালে আমি ঘুরতে যেতে বলতে বেশি মামাবাড়িতে যেতাম সেখান থেকে আমার মামা আমাকে মাঠে ঘুরতে নিয়ে যেত তারপর সেখানে গিয়ে মাছ ধরতো বিভিন্ন মাছ এবং ধান চাষ হতো দেখতাম ভালো লাগতো আবার একবার বাবা মায়ের সঙ্গে দিঘাতে ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম বড়ো একটা সাগর এই সাগরের ঢেউ আসছে বাবা মা সেখানে গিয়ে ঢেউ খেললো তারপরে আমাকে গে একটা অল্প জল দেখে সেখানে দাঁড় করিয়ে রেখে আমিও ঢেউ খেলাম ও একটা কাকুকে দেখলাম যে অনেক দূরে চ অনেক দূরে চলে গেছে আর ঢেউয়ে প্রায় ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছিলো তখন তখন কিছু লোক এসে কাকুটাকে সাহায্য করে উদ্ধার করলো সেখান থেকে ওই সেই ঘটনাটা আমি আর ভুলতে পারবো না কোনও দিন আবার একবার সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম আমাদের এখান থেকে সুন্দরবন অনেক দূরে সুন্দরবনে একবার ঘুরতে গিয়েছিলাম সেখানে বাবা মা বললো ওখানে বাঘ হরিণ সব আছে গিয়েছিলাম খুব আনন্দ হয়েছিলো কিন্তু দেখলাম হরিণ কুমির সব দেখলাম কিন্তু বাঘ দেখা গেলো না তখন বাঘ দেখা গেলো না সু হরিণ তারপর কুমির আরও বিভিন্ন জীবজন্তু সব দেখলাম আবার সেখান থেকে বাড়িতে চলে আসলাম